পশ্চিম মেদিনীপুর জেলার আর প্রধান জাতিগত ভাঁষা গোষ্ঠী অনেক রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক ধরনের জাতি বসবাস করে যেমন হিন্দু মুসলিম জৈন ও প্রত্যেকের ভাষা আলাদা যেমন হিন্দুদের বাংলা ভাষা মুসলিমদের আরবি ভাঁষা জৈনদের পাঞ্জাবি ভাষা আমরা যেহেতু একই একই জায়গায় বসবাস করি আমরা সবাই সব সবাই বাংলা ভাষাই ব্যবহার করি কারো কোনো অসুবিধা হয় না আমি দেখেছি আমাদের পাশের বাড়িতে একটা মুসলিম পরিবার বসবাস করে সেখানে তারা যখন আমাদের সাথে কথা বলে তারা বাংলাতেই কথা বলে তাদের কথা বলতে কোনো অসুবিধা হয় না কারণ আমরা একই জায়গায় বসবাস করি আমাদের বাংলা ভাষাটা সচরাচর সবাই আমরা বলতে পারি বাংলা ভাষাটা বলতে কারোর কোনো অসুবিধা হয় না